আমার নির্দিষ্টভাবে সার্ফিংয়ের জন্য ভ্রমণ করার অভিজ্ঞতা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তবে ভবিষ্যতে বোম্বাইয়ের জুহু বিচে যদি সার্ফিংয়ের সুযোগ পাই ভবিষ্যতে সেখানে যাওয়ার ইচ্ছা আছে